পশ্চিম মেদিনীপুর জেলার ইতিহাস সম্পর্কে জানতে গেলে ঐতিহাসিকদের মতে যে জায়গাটির কথা সব প্রথমেই মনে পড়ে তা হল পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এই দাঁতন এলাকার রাজা শশাঙ্ক বহুকাল রাজত্ব করেছিলেন এবং ওই সময় তিনি ওই জায়গার অনেক উন্নতিও স্থাপন করেছিলেন সেই তার মধ্যে এক হল তাম্রলিপ্ত সাম্রাজ্যের বিস্তার দাঁতনের অনেকাংশ এরিয়া জুড়েই এই তাম্রলিপ্ত সাম্রাজ্য বিস্তারিত হয়েছিল হাজার একুশ থেকে হাজার তেইশ খ্রিষ্টাব্দর মধ্যে রাজা রাজেন্দ্র ঢোলের আক্রমণের পর ওই তাম্রলিপ্ত সাম্রাজ্য অনেকাংশেই পতন হয়ে যায় যেহেতু তাম্রলিপ্ত সাম্রাজ্য এখানে স্থাপন হয়েছিল সেই জন্য ওই জায়গাটি তমলুক নামে বিখ্যাত এই জেলা থেকে যে ব্যক্তিত্বের ঐতিহাসিক ব্যক্তিত্বের কথা মনে পড়ে তাঁদের মধ্যে দুজন ব্যক্তিত্ব হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ক্ষুদিরাম বসু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন নারীসমাজের উন্নতিকারক সাধক এবং ক্ষুদিরাম বসু ছিলেন একজন শিশু বিপ্লবী